আমাদের এলাকার স্কুলে ইতিহাস পড়ানো হয় ইতিহাস ম্যাডাম যে ইতিহাস পড়ান তিনি খুব ভালো আর খুব ভালোবেসে ছাত্র ছাত্রীদের পড়ান তাই জন্যে ইতিহাস ক্লাস থাকলে ইতিহাস ক্লাস রোজেরই থাকে রোজেরই বাচ্চারা চলে আসে যে ম্যাডামটা ইতিহাস পড়ান তিনি বাচ্চাদের ভালোবেসে বুঝিয়ে পড়ান খুব সুন্দর ছলে বোঝান আর ওই জন্য বাচ্চারা রোজের স্কুল আসে খুব ভালো লাগে ইতিহাস হচ্ছে এমন একটা বই পড়তেও ভালো লাগে ইতিহাসে অনেক ইতিহাস লেখা আছে আদিম যুগের কথা আরো নানান রকম কথা লেখা আছে ইতিহাস পড়তে খুব ভালো লাগে যে সেই ম্যাডামটাও খুব ভালো যে ইতিহাস পড়ায় আর আমাদের স্কুলটাও খুব সুন্দর